বাগান করা শুরু করেছি বলতে আমরা আগে যেখানে থাকতাম তো সেখানে বাগান করার মতো জায়গা একটুকুও ছিলো না বলতে গেলে তা কিছু কারণবশত আমাদের ওই জায়গাটা ছেড়ে অন্য একটা জায়গাতে আসি তো সেখানে এসেছিলাম তো সেখানে অনেকটাই জায়গা ছিল আমাদের বাড়ির একটা সাইডে অনেকটাই জায়গা ছিল যেখানে বাগান করা যাবে কিন্তু আমি কিছু বুঝতে পারছিলাম যে কীভাবে বাগান করব কি করে মেনটেন করব পুরোটা তারপর আমি একটা বন্ধুর বাড়িতে গেলাম বন্ধুদের মানে অনেক বড় বাগান আছে আর কি ও খুব যত্ন নেয় বাগান গাছগুলোর সাথে গাছগুলোকে অনেক যত্নও করে তো আমি আমার বন্ধুটাকে জিজ্ঞাসা করলাম কী করে করব তো আমাকে অনেক কিছু বলল তো সেক্ষেত্রে আমি অনেক গাছ কিনলাম গাছ বসালাম প্রতিদিন দুবেলা করে জল দিতাম গাছে মাঝে মাঝে সার দিতাম গাছে পোকা লেগে গেলে পোকার ওষুধ আনতাম ওষুধ এনে দিতাম তো সেইক্ষেত্রে অনেক বড় বাগান করা হয়ে গেছে এখনও বাগানটা আছে বড় বড় গাছ আছে অনেক তো সেটাই বলব যেটা যে এই বাগান যে আমি একা না সেটা সবাই যাতে করে কারণ একটা গাছের একটি প্রাণ